ভারতের বিখ্যাত কিছু নৃত্যশৈলী যেমন কথাকলি কুচিপুরি ভারতনাট্যম এগুলি বিখ্যাত নৃত্যশৈলীগুলির মধ্যে পড়ে আর ভারতের বিখ্যাত নৃত্য শিল্পী ডোনা গাঙ্গুলী যার নাচ আমার ভীষণ ভালো লাগে আমি নিজে অনুপ্রাণিত হয়ে হই এছাড়া মাইকেল জ্যাকসন যার কথা না বললেই নয় যিনি আমার ইন্সপিরেশান বলতে পারো তার মতো হয়তো নাচতে পারি না কিন্তু তার যে নাচের যে কায়দা কানুন সেই জিনিসগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে এবং ডোনা গাঙ্গুলী ম্যাডাম আমি ভীষণ ভালো লাগে তার নাচ এবং তার নাচের দ্বারা আমি অনুপ্রাণিত হয়ে আমি নিজে নাচ করি এবং নিজে নাচ করতে ভীষণ ভালোবাসি আমি সেই নাচটাকে আমি নিজেও কনটিনিউ করে চলেছি এখন এবং ভবিষ্যতেও চাইবো যতোটা পারবো আমি নিজে নাচটাকে মানে পুনরায় চালিয়ে নিয়ে যাওয়ার জন্য